আমার জেলার নাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার খ প্রধান খনিজ সম্পদ হল বনজ সম্পদ এখানকার মানুষেরা বন থেকে কাঠ সংগ্রহ করে জ্বালানির জন্য এছাড়াও গাছ থেকে মৌচাকের মধু সংগ্রহ করে সেই মধু বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে এছাড়াও সেই মৌচাক থেকে মোমও পাওয়া যায় এইগুলো হল ঝাড়গ্রাম জেলার প্রধান খনিজ সম্পদ আমার জেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা হয় এখানে বিভিন্ন হসপিটালগুলো এছাড়া নার্সিংহোমগুলোতে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা চিকিৎসা ব্যবস্থা আগের থেকে অনেক হারে উন্নত হয়েছে আমার এলাকাতে সাধারণত ঝড়ের পরিমাণটা বেশিই হয় ঝড়ের সময় গাছপালা ভেঙে পড়ে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই গাছপালা পরিষ্কার করতে যার ফলে অনেকক্ষণ ইলেকট্রিসিটির প্রবলেম হয়ে থাকে ঘূর্ণিঝড়ের সময় মাটি ক্ষয়ও কোনো অংশে দেখা যায় কারণ গাছগুলো উপড়ে পড়ে যাওয়ার ফলে অনেকটাই মাটি ক্ষয়ে যায় এছাড়াও মানুষজনরা যেসব প্লাস্টিক ফেলে তারা ডাসপিন ব্যবহার করে না যেখানে সেখানে আবর্জনা ফেলে দেয় তাই এগুলো পরিষ্কার করাটাও পৌরসভার কাছে অনেকটা ক্ষতিই হয়ে যায় এবং অনেকটা সময় লেগে যায় যার ফলে জায়গাগুলো বেশিরভাগ সময়ই নোংরা দেখা যায়